হুম হ্যালো হ্যাঁ আমি একটা টি ভি অর্ডার করতে চাই তো আপনাদের শোরুমে কী কী কোম্পানির টি ভি আছে যদি বলেন হ্যাঁ দেখুন আমি বাজেটের লেভেলের মধ্যে যে টি ভিটা আছে সেগুলো নিতে চাই মিনিমাম আমার বাজেট হচ্ছে তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে চাইলে একটু বাড়াতে পারি তো আপনি যদি ফিচার বলেন এই ধরনের টি ভি কী ধরনের কোম্পানির আছে তাহলে আমি সেভাবে টি ভি নিতে পারি

আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের টি ভির কী কী ফিচার আছে যদি বলেন আমি কি মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারব এটা কি অ্যান্ড্রয়েড সাপোর্টেড হ্যাঁ টি ভিটার দাম কত যদি বলেন তাহলে ভালোই হয় যদি সেটা আটাশ উনত্রিশ হয় তাহলে ভালোই হয় হুম ঠিক আছে তাহলে আপনার দোকানের ঠিকানাটা বলুন

আচ্ছা আপনার আপনার শোরুমের অন্য কোনো যোগাযোগ নাম্বার নেই আপনাদের আপনাদের পেমেন্ট মেথডটা কী আছে ক্যাশ দিলে হবে না অনলাইনে পেমেন্ট করতে ও আপনাদের শোরুম কী কী বার খোলা থাকে আচ্ছা কটার থেকে কটা ঠিক আছে তাহলে আমি কী বার যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যোগাযোগ করে নিচ্ছি